আমি আসানসোলে চেলিডাঙায় থাকি

নমস্কার আমি আসানসোলে চেলিডাঙায় থাকি এবং আমি আমার বাবা মা কলকাতাতে একটি ক্যাবে করে আনতে চাই আপনি কি সেই পরিষেবাটা দিতে পারবেন আপনি কি আনেন বাইরের শহর থেকে এই শহরে যদি আনেন তাহলে আমাকে বলুন এবং আমাকে আমার বাড়ি থেকে তুলে নিয়ে যেতে হবে এবং আমি আমার বাবা মায়ের সঙ্গে তাকে নিয়ে ফিরে আসবো তো আমি তাদের নম্বরও আপনাকে দিয়ে দেব সঙ্গে জায়গার ঠিকানা দিয়ে দেব এবং কত টাকা লাগবে সেটা যদি আপনি আপনাকে বলেন তাহলে খুব ভালো হয়